হ্যাঁ ম্যাম গুড মর্নিং ভালো আছেন তো আহ আমরাও হ্যাঁ হ্যাঁ আমিও ওটার জন্যই ভাবছিলাম আপনার সাথে কথা বলব তো ব্যাপার হচ্ছে যে অনেকদিন ধরেই তো দেখছি মার্কেটের অবস্থা সে রকম নেই কিন্তু আগের মাসে ভালো রকম বেশ ভালই সেল হয়েছিল তো আমি বলব যে জামদানির যে আমরা অর্ডারটা নিয়েছিলাম আগের মাসে এটা কিন্তু বেশ বেশ ভালো রকম ভাবে সেল হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কিন্তু এ বার স্টকটা শেষ হয়ে গেছে কারণ ওই যে মহাজনের কাছ থেকে নিয়েছি সে এ বার দামটা বাড়িয়ে দিয়েছে আর দামটা বাড়িয়ে দিলে দেখছি কাস্টমার সে রকম ভাবে অতটা ঠিক পছন্দ করছে না মালটা তাই বলব এ বারে যদি আমরা কাঞ্জিলালের স্টকটা একটু নিতে পারি তা হলে কিন্তু খুব ভালো হতে পারে

হুম হুম হুম সে তো নিশ্চয়ই তা হলে বিজনেসটা বাড়বে হুম হুম হুম হ্যাঁ প্রায় অনেকগুলো জিনিসই আমাদের স্টক শেষ হয়ে গিয়েছে আগের মাস থেকে এই মাসে সেই জিনিসগুলো আনতে হবে আমি রামুকে বলে দিচ্ছি ও স্টকটা লিস্ট করে আপনাকে পাঠিয়ে দেবে যেগুলো যেগুলো আমাদের কাছে নেই আর তার পরে সে রকম বাজেট অনুসারে দেখব নতুন কিছু মাল যদি তোলা যায় নতুন কিছু মাল বলতে যেগুলো কাস্টমারের নিড আছে ধরুন বা যেগুলোর দরকার আছে মার্কেটের সেগুলোর আমি দেখছি যদি কিছু পারা যায় তা হলে আমি সেগুলো পাঠাব একদম একদম সে তো নিশ্চয়ই সে তো নিশ্চয়ই যদি সে রকম কাস্টমারের ডিমান্ড অনুসারে আমরা পেতে পারি মাল আর সেই মালটা যদি আগে থেকে স্টক করে রাখি তা হলে অন্য দোকানদারের চেয়ে আমাদের এই দোকানে খদ্দেরটা বেশি হবে প্লাস আমরা একটু হালকা বেশি লাভ রেখে নেব সেটা বিক্রি করতে পারব এটা আমাদের ফিউচারে বহু কাজে লাগতে পারে যেমন আগের মাসেই আমরা করেছিলাম যেটা কাঞ্জিলালের স্টকটার ক্ষেত্রে এটা বেশ ভালো রকমের বিক্রি হয়েছিল সেই মাসে প্রফিটটাও বেশ ভালো হয়েছিল এ মাসেও যদি সে রকম কিছু করা যায় তা হলে বেশ ভালো রকমই বেশ হতে পারে আমি রামুকে বলছি যে আপনাকে যে আপনাকে স্টকটার লিস্ট পাঠিয়ে দিতে যেগুলি এলে মনে হচ্ছে যে আমার বা অন্যান্য স্টাফেদের মনে হচ্ছে যে লাগতে পারে সেগুলো আমি স্টকটা পাঠাচ্ছি আপনি বাজেটটা ডিসাইড করে নিন দিয়ে যতটা পারবেন একটু বিলিংটা করে দিন হ্যাঁ হ্যাঁ সেটাও করা যেতে পারে ম্যাডাম ঠিক আছে আমি বলে দিচ্ছি রামুকে ওকে ঠিক আছে ম্যাডাম